হ্যালো ফ্লিপকার্ট কাস্টমার কেয়ার আমি উনত্রিশ দশ দুহাজার তেইশ তারিখে একটা স্কুল ব্যাগ অর্ডার করেছিলাম সেটি ছিল অ্যারিস্টোক্র্যাট কোম্পানির তরফ থেকে আমার ব্যাগটির একটি জায়গা ছেঁড়া ছিল এবং একটি পকেটের চেনও খারাপ ছিল তাই আমি সেটিকে দুই এগারো দুহাজার তেইশ তারিখে ক্যানসেল করে দিয়েছিলাম যখন ডেলিভারি বয় অর্ডারটিকে ফেরত নিতে এসেছিল তিনি বললেন যে আমি এটি চার থেকে পাঁচ দিনের মধ্যে রিফান্ড পেয়ে যাব কিন্তু দুসপ্তাহ হতে চলল আমি কিন্তু এখনও সেই রিফান্ডটি ফেরত পাইনি ব্যাগটার দাম ছিল তেরোশো পঞ্চাশ টাকা আপনি কি ব্যাগটার রিফান্ডের বিলম্বের কারণ বলতে পারেন আচ্ছা তাহলে আমি কত দিনে এই ব্যাগটার রিফান্ডের পাব একটু যদি বলে দেন তাহলে ভালো হয় ঠিক আছে তাহলে আমার রিফান্ডটি পাওয়ার তাড়াতাড়ি ব্যবস্থা করে দিন